মানুষের জীবন যত দ্রুত হচ্ছে তত ভ্রমণের চাহিদা বাড়ছে সে আবদ্ধ গণ্ডির মধ্যে থেকে মানুষ হাঁপিয়ে উঠলে তখনই মানুষের মনে হচ্ছে একটু বেরিয়ে পড়ি একদিন দুদিন বা কিছুদিন একটু মুক্তির স্বাদ নিই আর তখনই এই ভ্রমণের সবথেকে জনপ্রিয় হিসাবে বাইকিংকে মানুষ বেছে নিচ্ছে যেভাবে ভ্রমণের জায়গা ঘোরা ইত্যাদির খরচ বেড়ে গেছে সেখানে দাঁড়িয়ে বাইক রাইডিং সস্তায় এবং বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রে সবথেকে সঠিক পথ আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছেন বা কম সময়ের মধ্যে বিভিন্ন ট্যুরিস্ট পথ দেখতে চাইছেন তখন বাইকই হলো সবথেকে সস্তা মাধ্যম কারণ বিভিন্ন ট্যুরিস্ট পথে গাড়ি নিয়ে ঘোরার খরচ অনেকটাই বেশি এবং আপনার ইচ্ছ মতো আপনি ঘুরতেও পারবেন না সেখানে বাইক আপনাকে যে কোনো জায়গায় যাওয়া যেখানে খুশি সেখানে থাকা এবং তুলনামূলক কম খরচে থাকা এই অপশানগুলো দিতে পারে আর এর সঙ্গে বাইক চালানোর সময় স্বাধীনতার যে অনুভূতি সেটা তো আলাদা ব্যাপার যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনি এখান থেকে ঝাড়গ্রাম যাবেন ঝাড়গ্রাম থেকে আপনার মনে হলো বেলপাহাড়ি হয়ে ঝিলমিলি হয়ে মুকুটমণিপুর থেকে ঘুরে আবার ফিরে আসবেন এই পথ যদি আপনি গাড়িতে যেতে চান তাহলে সেটা যেমন খরচ সাপেক্ষ তেমনি পথে প্রাকৃতিক দৃশ্য গাড়িতে করে গিয়ে আপনি সেইভাবে উপলব্ধিও করতে পারবেন না বাইক আপনাকে সেই স্বাধীনতা দেবে যেখানে খুশি যাওয়া এবং যেকোনো জায়গায় থাকা